আমার কার্টে যে সমস্ত জিনিস বাকি আছে সেগুলি আমি এখন আর কিনতে চাই না তাই কার্টে থাকা অর্ডারগুলি আমি এখন বাতিল করতে চাই